আমি একটি গাড়ি ভাড়া করতে চাই তালদি বাসস্ট্যান্ড থেকে দীঘা পর্যন্ত প্রথমত আমাকে জানান চারজন সিট বিশিষ্ট একটি গাড়ি ভাড়া করতে কত খরচ হবে আর ছয় জন সিট বিশিষ্ট একটি গাড়ি ভাড়া করতে কত খরচ হবে আমাকে ইমিডিয়েটলি জানান